হ্যালো হ্যাঁ কে বলছেন

হ্যাঁ বলুন আপনি কোথা থেকে কথা বলছেন হ্যাঁ আপনি কোন কোম্পানি থেকে কথা বলছেন কোথা থেকে আচ্ছা আচ্ছা বলুন হ্যাঁ বুঝতে পারছি রবীন্দ্রদার হোলসেল দোকান থেকে বলছেন তো হ্যাঁ বলুন কি বলতে চান আচ্ছা বলুন কি লাগবে দাঁড়ান দাঁড়ান একটু কাগজ কলমটা বের করে নিই লিখে নিচ্ছি আচ্ছা বলতে থাকুন এবারে দু কেজি গোদরেজ সাবান বলুন নতুন সর্ষের তেল সালোয়ানী না হাতি সাবান হাতি সর্ষের তেলটা সালোনীর সালোনী কতটা ক টিন লাগবে আচ্ছা দুটিন লিখছি আপাতত নাকি আচ্ছা আর মুড়ির বস্তা মুড়ির বস্তা কিন্তু সেই ফোলা মুড়িটা হবে না কিন্তু এবারে দাদা একটু ফোলা মুড়িটা একটু ফোলা কম হবে এবারে চালটা ভালো আসেনি চার পাঁচ চার পাঁচ বস্তা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজ বিকালে চলে যাবে মুড়িটা আর বলুন পাঁচ বস্তা মুড়ি আর পাঁচ পেটি সাবান কি সাবান লাগবে লাক্স সাবানটা কি লাগবে হ্যালো সাবানটা কি লাগবে আচ্ছা লাক্সেরই ঠিক আছে আর বডি স্প্রে তো ফুরিয়ে গেছে হ্যাঁ আর কি লিখবো হ্যাঁ পাউডার কটা এক সেকেন্ড ওয়াইল্ড স্টোন পাঁচ প্যাকেট বেবি পাউডার পাঁচটা পাঁচ প্যাকেট তাই তো হ্যাঁ আছে জনসন অ্যান্ড জনসন কোম্পানির আছে আচ্ছা পাঁচ প্যাকেট নাকি আচ্ছা ঠিক আছে আর এই গুলো আর আর আপনার যে পুরনো দাদা বলছি আপনার যে পুরনো বাকি রয়েছে ওইগুলো কবে দেবেন পুরনো যে হ্যাঁ আপনার কত কি বাকি আছে মনে আছে তো আপনার তিরিশ তিরিশ তিরিশ হাজার পাঁচশো তিরিশ টাকা বাকি আছে তিরিশ টাকা কিছু অন্তত দিয়ে দিন আপনি হচ্ছে হ্যাঁ আপনি আচ্ছা আপনি কর্মচারীর হাত দিয়ে পাঠিয়ে দেবেন না অনলাইনে পেমেন্ট করবেন আচ্ছা পেমেন্ট করে দিন এই নাম্বারে ফোন পে আছে হ্যাঁ আচ্ছা আর আপনার মালগুলো হলে আজ বিকেলে বিকেলে পাঠিয়ে দেবো না হলে কাল সকালে আমাদের গাড়ি গিয়ে নামিয়ে দিয়ে আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখুন হ্যাঁ হ্যাঁ